ভ্রমণকারী হিসাবে আমাদের ভ্রমণ করতে খুব ভালো লাগে কিন্তু ভ্রমণ করার জন্য আমাদের খুব জায়গার অসুবিধা হয় এবং সেখানে এ আমরা খাবার তৈরি করে নিয়ে যাই বাইরের খাবার সবসময় আমাদের খেতে ভালো লাগে না সেই জন্যে আমরা অনেক রকম অসুবিধায় পড়তে হয় হয় আমাদের ওখানে বিশ্রামাগার আছে বা গ্যাস স্টেশনের এর জায়গায় খাবারের মতো বিকল্পগুলো ঠিক মতো ও সেখানে যায় না এই জন্যে আমরা আমাদের খুব একটু অসুবিধায় পড়তে হয় ওই সেই জন্যে খাবার আমরা বাড়ির থেকে কিছু নিয়ে যাই এই তবু আমাদের এই অসুবিধায় কিছুর মধ্যে এ পড়তে হয় সেই জন্য সে সত্বেও আমরা ভ্রমণ করতে খুব ভালোবাসি এবং আমরা অনেক বড় বড় জায়গায় ভ্রমণ করে থাকি এই আমি এই আমি ভ্রামো ভ্রমণ করতে খুব ভালোবাসি হুম এবং এবং বিশ্রামাগার না পেলেও আমরা সে সেখানে যাই এবং আমরা কষ্টের মধ্যে সেখানে ভ্রমণ করি